হ্যালো হ্যাঁ আমি হ্যাঁ বলছিলাম যে আপনার হাত এখন কেমন আছে ও ব্যান্ডেজ লাগাচ্ছেন তবুও সমস্যা মিটছে না ওষুধ খাচ্ছেন যে জেলটাও লাগাচ্ছেন তবুও কিছু হচ্ছে না তা ওষুধগুলো সব যেরকম টাইমে বলেছিলাম সেরকম টাইমে খাচ্ছেন তো ও তাতেও কমছে না তাহলে তো তাহলে আপনি এক কাজ করবেন আপনি পরে একদিন টাইম করে আমার চেম্বারে আসুন আমি আপনার হাতটা একটু এক্স এক্স রে করে দেখবো হাতের ভেতরে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা হুম আর আপনি হ্যাঁ আপনি অয়েনমেন্টগুলো যেগুলো দিয়েছি আপাতত হাতে লাগান ওষুধগুলো খান আর সকালে আর সন্ধ্যাবেলায় গরম জল আর ঠাণ্ডা জলে সেঁক করুন আর দিনে পাঁচ ছ ঘণ্টা ক্রেপ ব্যান্ডেজটা হাতে বেঁধে রাখুন আর হাতে মাঝে মাঝে পারলে ওই যেখানটা লেগেছে সেখানটা বরফ লাগান দিনে দু তিনবার লাগালেই চলবে দু তিনবার বরফ লাগান আর ওষুধটা অবশ্যই খাবেন আর যে সিরাপগুলো দিয়েছিলাম সেই সিরাপগুলোও খাবেন অয়েনমেন্টটা হাতে লাগান হুম তারপর আলাদা আপনি সামনের রবিবার করে আমার চেম্বারে আসুন না না আপনি আমার চেম্বারে আসুন আমি আপনার হাতটা এক্স রে করে দেখতে হবে ফ্র্যাকচার হয়েছে কিনা তারপর আবার নতুন করে মেডিসিন দিতে হবে আপাতত হ্যাঁ রবিবার দিন আসুন আপনি আপাতত এই অয়েনমেন্টগুলো লাগান ওষুধটা খান আর ক্রেপ ব্যান্ডেজটা হাতে হ্যাঁ নাম না না নাম লেখাতে হবে না আপনি যেহেতু আগে একবার দেখিয়ে গেছেন নাম লেখাতে হবে না আপনি আসুন আপনাকে সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া হবে আর আপনি যে অয়েনমেন্টগুলো দিয়েছিলাম সেই অয়েনমেন্টগুলো লাগান আর সিরাপগুলো খান হ্যাঁ আর হাতে ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে রাখবেন হ্যাঁ তাহলে আপনি সামনের রবিবার আসুন আমার চেম্বারে আপনার হাতটা আমি দেখে দেবো ফ্র্যাকচার হয়েছে কিনা সেই মতো আবার নতুন করে ট্রিটমেন্ট ঠিক আছে রাখছি হ্যাঁ হুম হুম হুম হুম